হ্যালো রশেনদা কালকে যে ড্রাইভারটার সঙ্গে আমরা শিয়ালদা ঘুরে এলাম তাকে কি আবার পাওয়া যাবে একটু দেখুন না কারণ ওনাকে নিয়েই একটু আবার ধর্মতলায় যেতে চাইছি বাড়ির অনেক লোকজন এসেও গিয়েছে একটু বেড়াতে যেতে চাইছি কিরকম কী দরদাম হবে একটু বলবেন তাহলে ড্রাইভারটা এমনি ভালো মোটামুটি ভালোই ড্রাইভ করেছে ড্রাইভ করেছে আর কোনো ভয় টয় লাগেনি মোটামুটি ঠিক আছে তা একটু যদি দেখন তো খুব ভালো হয় দেখুন ওকে নিয়ে একটু যাব আর সকাল ছটা থেকে ছটা সাড়ে ছটার মধ্যে চলে আসতে বলবেন বেরবো আর বিকাল পর্যন্ত একটু ঘুরব আবার ঘুরে টুরে আবার সন্ধে সাতটা নাগাদ ঘরে চলে আসব একটু যদি টাকাটা একটু কম করুন তাহলে খুব ভালো হয় তিন হাজারের মধ্যে হলে ভালো হয় দেখুন তাহলে সন্ধেবেলা ফোন করে আমাকে জানিয়ে দেবেন যে ঠিক আসতে পারবে কি না ঠিক আছে আর একটু সাইট সিইংগুলো একটু দেখব একটু নদীর ধার টারগুলো একটু ঘুরব এইগুলো আচ্ছা এবার